কৃষিকাজে আগের থেকে তুলনামূলকভাবে এখন অনেক দিক থেকে উন্নতি ঘটেছে তার কারণ আগে শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেই চাষি মাঠে কৃষিজ ফসল ফলাতো এখন জৈব সারের পাশাপাশি বিভিন্ন ধরণের রাসায়নিক সার বেরিয়েছে এইসব সার প্রয়োগ করে এএ খুব কম সময়ের মধ্যে চাষি এখন বিভিন্ন ধরণের ফসল খুব আগে ভালোভাবে চাষ করতে পারে এবং আগের থেকে অনেকাংশে তাদেরকে রাসায়নিক সার ব্যবহার করে তারা লাভ পেয়েছে এছাড়া রাসায়নিক সারের পাশাপাশি বিভিন্ন ধরনের কীটনাশক ঔষধও বাজারে পাওয়া যায় যেগুলো ব্যবহার করে পোকা মাকড়ের হাত থেকে কৃষিজ ফসলকে রক্ষা করা যায় এ সারের পাশাপাশি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বেরিয়েছে যেগুলি ব্যবহার করে মানুষ অল্প টাইমে অনেকটা চাষ করতে পারে যেমন আলু চাষের জন্য আলু রোপণ করার মেশিন ধান কাটার জন্য মেশিন বেরিয়েছে এছাড়া ধান কাটা ম্যাশিনের পাশাপাশি গম চাষের জন্য ছোটো খাটো মেশিন বেরিয়েছে এইসব ম্যাশিনের সাহায্যে মানুষ এখন আগের থেকে অনেকটা মানে লাভ পেয়েছে এইসব মেশিন ব্যবহার করে এছাড়া তাছাড়া এসব তথ্যের উৎস হলো এসব মেশিন বাইরের রাজ্য থেকে মানুষ কিনে এনে এখানে সেই সব মেশিনের সাহায্যে খুব অল্প টাইমে অনেকটা ফসল এর উন্নতি ঘটিয়েছে এবং মুনাফাও খুব এক বেশি পেয়েছে